নমস্কার স্যার স্যার আমি দুর্গাপুর যাবো তো আমার একটি ফাইভ সিটার কার চাই আমি কাল সকালে দুর্গাপুরের জন্য রওনা দেবো এবং কালকে সন্ধের মধ্যে আমার আমি আবার রিটার্ন আসবো তো আমার একটা বড়ো গাড়ি চাই ফাইভ সিটারের মত এবং সেটার কী খরচা হতে পারে সেটা আমাকে আপনি যদি জানিয়ে দিতে পারেন পরে তো সেটা খুবই ভালো হয় এবং যদি সেই গাড়িটি জিপ হয় তো সেটা আমার কাছে আরোও সুবিধাজনক হয় এবং চেষ্টা করবেন গাড়িটি এসি দেওয়ার যেহেতু গ্রীষ্মের সময় তো এসি দিলে গাড়িটি সুবিধা হয় এবং চেষ্টা করবেন গাড়ির ড্রাইভারটিও ভালো রাখার তো স্যার ডিমান্ড সেরকম কিছু নেই আপনি কালকে সকাল অব্দি সকালের মধ্যে গাড়িটি পৌঁছে দেবেন দুর্গাপুরের জন্য একটি বড়ো গাড়ি ফাইভ সিটার গাড়ি জিপ হলে খুবই ভালো হয় ধন্যবাদ স্যার